হ্যাঁ বলুন হ্যাঁ এটা থানা থেকেই বলছি কী করে হলো চুরিটা তো কী কী চুরি হয়েছে ও আমনি কি কাউকে সন্দেহ করছেন তো নাম কি তার উনি কি কালকে আমনাদের বাড়ি এসেছিলেন

হ্যাঁ ব্যবস্থা নেওয়া যাবে আমনি থানায় এসে ডায়রি করতে হবে আপনাকে তারপর আমরা দেখছি কী কী করা যায় হ্যাঁ থানায় আছি কিন্তু ওই ছাড়া আর কী কী আছে কোনো রিপোর্ট লেখাবেন আপনি আর কিছু হ্যাঁ একটু পরে আসুন আমনি তো তাও ক কত টাকা চুরি হয়েছে আপনার আচ্ছা হ্যাঁ আমনি তাড়াতাড়ি আসুন